হ্যাঁ বল আচ্ছা আচ্ছা তুই সবজি কী কী এনেছিস ও আচ্ছা শোন শোন আগে শুনে নে আলু কাঁচকলা পেঁপে উঁচ্ছে সজনে ডাঁটা তারপর তুই বরবটি দিতে পারিস গাজর দিতে পারিস অপশানাল এগুলো হ্যাঁ মানে যে যেরম বেশি সবজি দিয়ে খায় বেগুনটা অবশ্যই নিবি বড়ি ওগুলো হ্যাঁ বড়ি বড়ো বড়ো বড়ো সাইজের বড়ি নিবি তা ওগুলোর নিয়ে আয় এনে একদম লম্বা লম্বা করে কাটবি কুঁচো কুঁচো করবি না একদম লম্বা লম্বা করে কেটে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাজবি প্রতিকটা সবজি আলাদা আলাদা করে ধুয়ে রেখে আলাদা আলাদা করে ভাজবি বড়িটাও ভেজে নিবি ঠিক আছে তারপরে কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিবি হ্যাঁ পাঁচ ফোড়নই দে গন্ধটা ভালো হয় পাঁচ ফোড়ন দিবি ফোড়ন আর একটু সামান্য রাধুনি দিবি ঠিক আছে আচ্ছা একটু আদা বাটা আর রাধুনি বাটা হ্যাঁ হ্যাঁ রাঁধুনি একটু বাটা দিতে হয় দিয়ে ভালো করে নেড়ে নিবি নিয়ে সব সবজি কটা দিয়ে দিবি দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিবি দিয়ে যখন ওটা ফুটবে আর কি ফুটলে পো প্রথমে শোন আমি একটা বলতে ভুলে গেলাম বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটা একটু গরম জলের মধ্যে নুন একটু চিনি দিয়ে ভিজিয়ে দিবি যাতে বড়িটা নরম একটু হয়ে যায় ঠিক আছে তালে ওর মধ্যে নুনটা মিষ্টিটা ঢুকে গেলো ওত ওতে টেস্টটা বাড়ে তারপরে ওই জলটা দিয়ে দিবি দিলে ওতে যখন ফুটে উঠবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে মানে সেদ্ধ হয়ে যাবে তখন একটু পাঁচ ফোড়ন থেকে মেথিগুলো সরিয়ে দিয়ে বাকি পাঁচ ফোড়নটা ভেজে ফেলবি ভেজে গুঁড়ো করে রাখবি ঠিক আছে রেখে ওর মধ্যে কাঁচা দুধ দিবি দুধ দিবি দিয়ে তারপরে ভালো করে ফুটে গেলে ওই যে গুঁড়ো মশলাটা করবি ওই গুঁড়ো মশলাটা হ্যাঁ ওই গুঁড়ো মশলাটাতে ছড়িয়ে একটু ঘি দিয়ে নামাবি আর নুন মিষ্টি তো তোর নিজের স্বাদ অনুযায়ী দিবি ঠিক আছে না উচ্ছেটাকে একটু শেষের দিকে দিবি সব সবজি যে ভেজে তুলবি উচ্ছেটাকে একটু আলাদা রাখবি যখন সব সবজিগুলো হয়ে আসবে তারপরে উচ্ছেটাকে দিবি তালে বেশি তেঁতো হবে না যত উচ্ছেটা উচ্ছেটা ফুটবেনা তেঁতো হয়ে যাবে তেতোটা একটু শেষের দিকে দিবি হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছিস তো হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ